আমি অনেক জায়গায় বেড়াতে যাই যাওয়ার সময় দেখি অনেক অনেক জায়গায় রাস্তাঘাটগুলি খুবই খারাপ যানবাহন চলাচলের পক্ষে উপযুক্ত নয় সরকারের কাছে আমার উদ্যোগ যে সেই সব রাস্তাঘাটগুলি যদি একটু বাগিয়ে দেয় তাহলে যানবাহন চলাচলের পক্ষে সুবিধা হয় আরো বহু পর্যটক সেই সব জায়গায় বেড়াতে আসতে পারে তাদের অসুবিধাও হবে না যানবাহন চলাচলের পক্ষে অসুবিধাও হবে না অনেক জায়গায় দেখি জলের ব্যবস্থাও নেই জলের ব্যবস্থা যদি সরকার একটু উদ্যোগ নিয়ে করে দেয় তাতেও মানুষের ভালো হয় একটু বসার জায়গাও যদি অনেক অনেক জায়গায় নেই সেখানে যদি করে দেয় তাও মানুষের উপকার হয় আরো বহু পর্যটক আসতে পারবে উদ্যোগ নিয়ে যেখানে গাছপালা রক্ষণা পর্যবেক্ষণের জন্য যদি কিছু লোক নিয়োগ করে সেখানে যাতে কেউ নোংরা না ফেলে কেউ নোংরা কা চিকচিকানি কী বিস্কুটের খাপ বিভিন্ন রকম নোংরা জিনিস যাতে না ফেলে সেই সব দেখাশোনার জন্য কিছু লোক নিয়োগ করা উচিত বলে সরকারের কাছে আমার মনে হয়